সব জায়গায় তো বাংলা চলে না সেই কারণে বাংলা ভাষার জন্য সেটাকে প্রিন্ট করা হয় মানে অন্য ভাষা থেকে বাংলাতে সেটা প্রিন্ট বার করা হয়